হ্যাঁ আমি ভারতের পাঁচটা রাজ্যের নাম বলতে পারব প্রথমটি হচ্ছে পশ্চিমবঙ্গ দ্বিতীয় হচ্ছে কেরালা তৃতীয় হচ্ছে উড়িষ্যা চতুর্থ হচ্ছে রাজস্থান এবং পঞ্চম হচ্ছে অন্ধ্রপ্রদেশ